বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে বাবা মায়েরা কষ্ট শিষ্ট করে ছেলে পুলেদেরকে পড়াশুনা শিখাচ্ছে জমি জায়গা বিক্রি করে তাদেরকে কলেজ টলেজ পাশ করাচ্ছে তারা আজ পাশ করে কি অবস্থায় দাঁড়াচ্ছে রাস্তায় বসে আছে চাকরি বাকরির কোন উপায় নেই চাকরি হবে হবে হবে হবে শুনে অপেক্ষা করেই যাচ্ছে বলেই আসছে যে চাকরি হবে তারা আন্দোনলন চালিই যাচ্ছে চাকরির এখনো নাম গন্ধ নেই আমি মনে করি ওসব বাদ দিয়ে সরকার একটু ভাবুক যে একটা ইন্ডাস্ট্রি কয়েকটা করি তাহলে ইন্ডাস্ট্রিকের মাধ্যমে বহু ছেলে পুলেরা চাকরি বাকরি করতে পারবে করে তাদের জীবিকা অর্জন করতে পারবে আজ এমন অবস্থায় পৌঁছেছে অসুখ বিসুখ হলে বয়স্ক বাবা মা আছে তাদের কোনো চিকিৎসা করাতে পাচ্ছে না আজ অর্থর অভাবেই তো যদি অর্থ থাকত নিশ্চয়ই বাবা মায়ের চিকিৎসাও হতো বা তারাও সুখে শান্তিতে বসবাস করতে পারতো আজ পুরো দেশটা হাহাকার পরে গেছে ছেলে পুলেদের কোন চাকরি বাকরি হচ্ছে না বহু ছেলে এই চাকরি বাকরির অভাবে আত্মহত্যা করছে অশান্তি হচ্ছে বাড়ি বাড়ি কলহ হচ্ছে আজ কি পরিস্থিতিতে তারা দাঁড়াচ্ছে তারা যদি চাকরি বাকরি একটা হয়ে যেত তাহলে তাদের জীবনটা ধন্য হতো কোনো উপায় নেই তাহলে পড়াশুনা শিখে কি পাচ্ছে বাবা মাই কি আশা করবে ছেলে পুলেদিকে তো পড়াশুনা শিখাতেই হবে থালে বলুন কি করা উচিত আমার মনে হয় সবাই একটু এইটা নিয়ে চিন্তা ভাবনা করলে হয় সরকার তো আগে হাত বাড়িয়ে দেওয়া উচিত আজ সমাজের অবস্থা এমন জায়গায় পৌঁছচ্ছে যে তার কোন শেষ নাই